সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠানের বিস্তৃতি নিয়ে বলা গেলে প্রথমে চলে আসে আচার অনুষ্ঠানের ব্যাপারটা তো আচার অনুষ্ঠান তো সাথে সাথে বিভিন্ন রকম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়ে যায় তো বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে যে সুন্দর বলা গেলে ভালো একটি ভালো মানের খাবারের ব্যবস্থাটা বিষয়গত হয়ে পড়ে যেহেতু অতিথি আপ্যায়নের ব্যাপারটা থেকে যায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও খাওয়া দাওয়াটা একটা যুক্তিবদ্ধভাবে বিষয় হয়ে যায় আবার সাধারণ পোশাক ছেড়ে আলাদাভাবে বিয়ের পোশাকের মতো সুন্দরভাবে পোশাক আশাকের ব্যবস্থা তো অবশ্যই জরুরি আবার বলা যেতে পারে যে বিভিন্ন রকম নিয়মগুলো যেগুলো বিয়ের ক্ষেত্রে উপযুক্ত যেমন সিঁদুর দান থেকে শুরু করে গায়ে হলুদ মালাবদল বিভিন্ন রকম যে সমস্ত নিয়মগুলো থেকে গিয়েছে সেগুলোকে ঘিরেই অনুষ্ঠানটি পর্যালোচনা করা হয় সে ক্ষেত্রে সুন্দরভাবে বা বিস্তারিতভাবে অনুষ্ঠানটিকে চালিয়ে তোলার জন্য এই এই এই খুঁটিনাটি বিষয়গুলিকে যুক্তি করেই তৈরি হয় এই বিয়ের অনুষ্ঠান